আমার এলাকার সংস্কৃত ঐতিহ্যবাহী পোশাক ধুতি পাঞ্জাবি এটা ছিল কিন্তু আস্তে আস্তে এই পোশাকের অবনতি ঘটেছে এইগুলো আসলে পরা হয় না আচ্ছা তারপরে মেয়েদের দিকে আসি মেয়েদের শাড়িটাই এখনও পর্যন্ত পরা হয় এটা একটা এটা একটা পোশাক এলাকার সম্প্রদায়ের মধ্যে এটি পাল্টায় না এটা মোটামুটি হিন্দু মুসলিম সমস্ত জাতি শাড়িটা পছন্দ করে আর ধুতিটা অবনতি হয়ে গেছে অবলুপ্তর পথে ধুতিটা কিন্তু এখন মানুষ সচরাচর পরে না এখন সেটা প্যান্ট শার্ট এসব দিকেই পৌঁছে গেছে সেই জিনিসগুলো আমাদেরকে আমাদের সংস্কৃতি ধরে রাখার জন্য আমাদের ঐতিহ্যবাহী পোশাককে ধরে রাখার জন্য আসলে আমাদের মধ্যে একটা অনীহা চলে এসেছে যে আমরা এই ধরনের পোশাক পরলে আমরা না কি সেকেলে হয়ে যাব কিন্তু আসলে তা নয় সেই সেকেলে আমরা হবো না পোশাকে মানুষ কখনও সেকেলে হয় না মানুষের চিন্তা ভাবনাতে মানুষ সেকেলে হয় তো আমাদের চিন্তা ভাবনার উন্নতি ঘটুক কিন্তু আমাদের পোশাক আমাদের আমাদের কালচার যেন আমরা ধরে রাখতে পারি